আমার জেলার কিছু পুজোর স্থান হল যেমন নাচিন্দা এখানে খুব বড় করে পুজো হয় এবং ঐতিহ্য ও উৎসবগুলি জেলার সম্প্রদায়ের পরিচয়ে অবদান রাখে যেমন দুর্গা পুজো এখানে সব জায়গাতেই খুব খুব ধুমধাম করে দুর্গা পুজো হয় এবং কালী পুজোও হয় কালী পুজো এখানে প্রতিটা পাড়ায় পাড়ায় পুজো হয় কালী পুজোটাও খুবই ধুমধাম করে হয় তো এই পুজো এই পুজোগুলোতে সবাই খুব মজা করে এবং বর্গভীমা মন্দির আছে এই মন্দিরেও যখন পুজো হয় তো সবাই ভালোই মজা করে মুক্তিধাম মন্দির শাহি মসজিদ এই সবগুলো নিয়েই এই খুব সুন্দরভাবে পুজো হয়